কাজের বাইরে আমি ছবি আকঁতে ভালোবাসি আবার কখনও অবসর সময় একটু বেশি পেলে আমি কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসতে পছন্দ করি আবার কখনো মন গেলে আমি কবিতা লিখি এবং গল্প পড়তেও পছন্দ করি